উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আমি একটা ছবি আঁকতে গিয়েছিলাম সেখানে আমাদের নিজস্ব সাহিত্য ক্লাবে একটি আশ্চর্যজনক অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিল তো সেখানে সেখানে অঙ্কন প্রতিযোগিতায় ক্যাম্পাসে কল্পনায় রঙের ক্যানভাসে রূপান্তরিত করেছিল ইভেন্টটি সৃজনশীলতার বিস্ফোরণে উদ্ভাসিত হয়েছিল কারণ উভয় ব্যাচের অংশগ্রহণকারীরা তাদের ব্রাশ এবং পেন্সিলগুলিকে উৎসাহের সাথে তুলেছিল আমাদের আশ্চর্যজনক শিল্পীরা তাদের অনুভূতিগুলিকে তাদের আঁকার মধ্যে রেখেছেন প্রতিযোগিতার ক্ষেত্রটি হচ্ছে মানে আমি যখন আঁকতে গিয়েছিলাম তখন মানে সেটা অনেক ছোটবেলায় তো তাই জন্য সেই সময় আমার অভিজ্ঞতা বলতে মনে পড়ছে যে ভীষণ ভাবনার মধ্যে ছিলাম যে যে ছবিটা আঁকব সেটা সম্পর্কে একটা কল্পনা করার চেষ্টা করছিলাম যে সেটা ঠিক কেমন রূপ দিলে বাস্তবে দেখতে ভালো লাগবে তো তার জন্য আমার হাতের কাছে তুলিগুলোতে সব সময় সংযোগ রেখেছিলাম এবং তুলিগুলোকে চেষ্টা করেছিলাম মনের ভাবটা প্রকাশ করার জন্য সেটাকে ড্রয়িং করার আর তার মধ্যে দিয়ে মানে বাস্তবটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম খুব ছোট ছিলাম তখন সেই ড্রয়িংটার কথা মনে পড়ে তো নেতাজির একটা ড্রয়িং করেছিলাম যেখানে নিজে একটা পোজিশনে আর কী তো ছোট্ট করে নেতাজির একটা লেখাও লিখেছিলাম সেই অঙ্কনটার অভিজ্ঞতা আর কি তো সেখানে আমার রঙের রং কর রং করতে গিয়ে আমি জলরং ব্যবহার করেছিলাম তারপর যে তুলিগুলো নিয়ে গিয়েছিলাম তুলিগুলোর মধ্যে বেশিরভাগ তুলি ছিল মোটা তুলি তো একটা সরু দিয়ে আমি কাজ করেছিলাম এসব অভিজ্ঞতা ছিল যেটা করতে ভীষণ লেগেছিল